অতিরিক্ত পেট্রোলের দাম বৃদ্ধি করায় কেন না সাধারণ ঘরের ছেলেরা আমরা কেন না সামান্য টাকা আমাদের আয় যার জন্য বাইকে তেল মারতে গেলে অসুবিধাও হয় যার জন্যে সরকারের কাছে একটাই আবেদন যে পেট্রোলের দামটা কমানই ভালো কিন্তু এটা তো আমরা বললে শুনবে না এরকম শয়ে শয়ে ছেলে মেয়ের বলতে হবে তো তার জন্য পেট্রোলের গাড়ির থেকে এখন আবার বেরিয়েছে ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়ি ভালো তুমি ব্যাটারি গাড়িটা চার্জ দাও চালাও কারেন্ট বিল পড়বে দু বছর তিন বছরের মাথায় ব্যাটারি পালটাতে হবে কিন্তু পেট্রোলের গাড়িগুলো দেখো তোমার পেট্রোল বিনা চলবে না পেট্রোল তোমাকে মারতেই হবে এই পেট্রোলের দাম বৃদ্ধি করায় না হার ছেলে মেয়ে অসুবিধার মধ্যেই পড়ে আশা করি যে আমি বলে না এরকম আমার মতো আরও শয়ে শয়ে ছেলে মেয়ে এরকম অসুবিধার মধ্যে ভুগছে কেন না কেউ বাবার শখের গাড়ি কিনছে কিন্তু নিজের পকেটে টাকা না থাকায় তেল মারতে পারছে না ঘুরতে পারছে না বা কোথাও যেতে পারছে না নিজের পছন্দের মানুষকে নিয়ে কোথাও ঘুরতে যাবে পকেটে টাকা নেই পেট্রোলের দাম বৃদ্ধি একশো দশ টাকা এখন তো এরকম বৃদ্ধি পেয়েছে দশ টাকা না সাত টাকা এরকম চলছে বা তার উপরে যেতে পারে কিন্তু এই পেট্রোলের দামটা না বৃদ্ধি করলে না শয়ে শয়ে ছেলে মেয়ে পেট্রোলের গাড়িই চালাত তো তার জন্যে এখন নেক্সট অপশন কী দেখছে ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়ি কমফর্টেবল কি তুমি একবার ব্যাটারি কেনো প্রথম নতুন অবস্থায় কিনলে তো এরকম দুমাস ছ দু বছর চার বছর তো এমনি পালটাতে হবে না আর চার্জ দেওয়াও চলবে কারেন্টের বিল দিতে হবে কারেন্টের বিল কত পড়বে তাই ওই মাসে দু হাজার আসুক তুমি দু হাজার টাকা কার্ডে বিল দেবে কিন্তু হাজার টাইম ঘুরবে হাজার মাইলেজ দেবে সব সময় ঘুরবে কিন্তু ব্যাটারি গাড়ির থেকে কমফর্টেবল পেট্রোল গাড়ি ভালো কেন কেন ব্যাটারির গাড়িতে যতটা চার্জ থাকবে ততটাই তুমি চলতে পারবে কিন্তু পেট্রোল ফুরিয়ে গেলে যে কোনো জায়গাতে পেয়ে যাবে পাম্প থেকেও নিতে পারবে অন্য কোথার থেকেও নিতে পারবে কোনো রকম অসুবিধা হবে না কোনো রকম অসুবিধা ফেসও হবে না আমার মতে বলে যে পেট্রোলের গাড়ি কমফর্টেবল আর পেট্রোলের গাড়ি নেওয়াই ভালো কিন্তু পেট্রোলের দাম বৃদ্ধিতে হার ছেলে মেয়ের কেন হার মানুষের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আর অসুবিধা ফেসও করছে সরকার কিন্তু এটা তো সরকার শুনবে না আমরা বললেও শুনবে না এখন দশ জনকে বলতে হবে তার পরেই সেই জিনিসটা ধ্যান দেবে বা শুনবে বা কানে নেবে কিন্তু পেট্রোলের গাড়িটাই কমফর্টেবল পেট্রোল জ্বালানি জ্বালানি গাড়ি না সত্যিই ক্ষতিকর কিন্তু আশা করি এখন যে টেকনিক্যাল যে যুগ চলছে জ্বালানির গাড়ি আর কিছুদিনের মধ্যে উঠে যাবে কেন না এখন যা ব্যাটারি গাড়ি বের করছে হার গাড়ি ব্যাটারি গাড়ি বের করছে তো জ্বালানির গাড়িটা তুলে নেবে নেওয়াটাই স্বাভাবিক কেন না দিন দিন যত জ্বালানির ক্ষতি হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে ধোঁয়া বৃদ্ধি হচ্ছে তার কারণে জ্বালানির গাড়ি তুলে নেবে তো পেট্রোলের গাড়ি ভালো জ্বালানির গাড়ি যখন চাইবে তেল মারতে পারবে তখন চলবে কিন্তু এখন বেশি অংশ ব্যাটারি গাড়িই লোকে কিনছে